ঝাড়গ্রাম জেলার প্রধান শিক্ষা প্রতিষ্ঠান অনেক রয়েছে এখানে সরকারি ও বেসরকারি অনেক মাধ্যমই রয়েছে এখানে বিভিন্ন কলেজ স্কুলস রয়েছে বিদ্যালয় রয়েছে যেখানে স্কুলের ফি অনেকটাই সাশ্রয়ী এবং সরসা সরকারি স্কুলগুলোতে স্কুলের ফি নেই বললেই চলে মানুষ এখানে পছন্দের বিষয়গুলি নিয়ে পড়তে পারেন এখানে বিভিন্ন কলেজ রয়েছে রাজ কলেজ রয়েছে লালগড় সরকারি কলেজ রয়েছে এখানে আইআইটি কলেজ রয়েছে না এই কলেজগুলিতে এনে যে বিরাট একটা পয়সা খরচা হয় সেটা কিন্তু নয় এখানে কিন্তু অনেকটা কম টাকায়ও কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে এছাড়া বিভিন্ন কোচিং সেন্টারও রয়েছে যেই কোচিং সেন্টারগুলিতে এ বা ছেলে মেয়েদের এ প্রতিনিয়ত শিক্ষা প্রদান করা হন এবং এবং তারা যে কোর্স নিয়ে পড়তে চান বা যে সাবজেক্ট নিয়ে পড়তে চান সে সাবজেক্ট নিয়েও পড়ানো হয়